গ্রামাঞ্চলের কৃষকদের বিভিন্ন রকম সমস্যার সন্মুখীন হতে হয় কারণ তাদের কাছে চাষাবাস করার জন্য উন্নত ধরনের যন্ত্রপাতি নেই এখন সেচের জন্য উন্নত ধরনের পাইপ লাইনের ব্যবস্থা হয়েচে কিন্তু অনেক গ্রামাঞ্চল রয়েছে যেখানে এখনও এই সুযোগ সুবিধা কিন্তু হয় নি বিভিন্ন রকম চ্যালেঞ্জেরও সব সময় সম্মুখীন হতে হয় যখন আবহাওয়ার পরিবর্তন হয় আবহাওয়ার পরিবর্তন হলে কখনো না কখনো শী বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির ফলে সমস্ত ফসল কিন্তু মারা যায় আবার শীতকালে অতিরিক্ত প্রখর তাপ থাকার কারণে এও কিন্তু ফসল নষ্ট হয়ে যায় শীতকালে এখন হামেশাই বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু কৃষকদের ফসল নষ্ট হচ্ছে যার ফলে একবার পয়সা খরচা করে কৃষিকাজ করার পর আবার যখন খরচ করতে হচ্চে তখন কিন্তু তাদের আর্থিক সমস্যা দেখা দিচ্ছে আগে যেরকম মানুষরা চাষ করতে সেরকম কোনো খরচাপাতি হতো না সেরকম ফসল পো তো হতো না কিন্তু এখন কৃষিকাজ করতে গেলে অনেক রকমের খরচা খরচপাতি হয় এবং কৃষিকাজেও অনেক খরচাপাতি হয় যার ফলেও কৃষকদের এখন অত্যধুনিক ইক উন্নত মানের কৃষিকাজ করার জন্য যন্ত্রপাতি কিনতে হচ্ছে এবং সেসব যন্ত্রপাতি কিনতে অনেক অর্থ খরচা হচ্ছে যার ফলে বিভিন্ন রকম সমস্যার সন্মুখীনও হতে হচ্ছে তাদের যার জন্য কৃষকদের এখন আধুনিক প্রযুক্তিতে কৃষিকাজ শেখানোর প্রশিক্ষণের ব্যবস্থাও দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়